হ্যাঁ আমি দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব সেগুলি হলো এক লক্ষ দুলক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ